হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আপনি কে বলছেন একটু জানতে পারি হ্যাঁ আমি ফ্রি আছি আপনি বলুন হ্যাঁ অ্যাডমিশান তো শুরু হয়েছে আপনার মেয়ে কি সায়েন্স স্ট্রিমের না আর্টসের স্টুডেন্ট আচ্ছা তাহলে এ এন এম জি এন এম না বি এস সি নার্সিং কোনটায় ভর্তি হতে চায় বি এস সি নার্সিং তো আপনার মেয়ে বলে একটা পরীক্ষা হয় দিয়েছে আচ্ছা ওটার তো র্যাঙ্ক কার্ড বেরোলো কীরকম কী র্যাঙ্ক হয়েছে তাও হ্যাঁ আমাদের কলেজে তো হোস্টেল আছে না না না একদমই না আমাদের হোস্টেল একদম অ্যান্টি র্যাগিং ফ্রি সিকিওর হোস্টেল না না একদমই না আমাদের এখানে একদম কলেজ ক্যাম্পাসের মধ্যেই আমাদের হোস্টেল এখানে সবসময় সিকিউরিটি থাকে এখানে র্যাগিংয়ের কোনো প্রশ্নই উঠবে না হ্যাঁ আমাদের বড় একটা মাঠ রয়েছে সেখানে খেলাধুলা হয় হ্যাঁ আমাদের একটা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানেই খেলা হয় এছাড়াও দিন বিকেল বেলা অনেকে মাঠে এসে খেলে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই হ্যাঁ খাওয়া দাওয়া একদমই ভালো থাকার কোনো সমস্যা হবে না আর আমাদের এখানে প্লেসমেন্টও ভালো ইন্টার্নশিপও খুবই ভালো হয় পড়ানো একদমই ভালো খুবই ভালো হয় আমাদের এখানে পড়াশুনা হ্যাঁ আপনি আসুন কাল আসুন অ্যাডমিশন করিয়ে দেবো আপনার আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখলাম